আমাদের রামজীবনপুর অঞ্চলে পশুপালনের সমস্ত সমর্থন খুব করতে পারি যেমন ধরুন স্থানীয় প্রাপ্ত উৎসব জৈব এবং মুক্ত পরিশয় যে পশু পণ্যগুলো এই সব পণ্যগুলির যেমন যারা পশু চাষ করছে যেমন ধরুন ছাগল গরু এই সব চাষ করে কিন্তু তাদের অনেকেই উপার্জন হয় আবার এই পণ্যগুলি বেছে নেওয়াও হয় অনেকে বেছে নেয় কিন্তু আমরা ওই পশু মানে ছাগল গরু এই সবই চাষ করি এবং যেমন আমি ছোটো আকারের কৃষক ওই ছোটো আকারের কৃষক বলতে যেমন ধরুন কারো তো আর সবারির তো আর জমি জায়গা বেশি নাই ছোটো খাটো রয়েছে এই কমসম যাদের রয়েছে তাদেরকেও সমর্থন করে আমাদের এলাকার বাসিন্দারা সব এখানে সব সরকারি স্কিম থেকেই অনেক কিছু সাহায্য পান যেমন ধরুন কৃষক বন্ধু চাষিদের ক্ষেত্তে আরও যেমন ধরুন জমিতে ফসল হচ্ছে না সেই সব বিষয়ে কিন্তু ছাড় দেয় অনেক এ সরকারি তাই আমরা এই সরকারি পেশাকেও অনেকে লক্ষ্য করে থাকি কারণ এই সরকারের দান হিসাবে আমরা অনেকেই পাই এখনো ঘরে ঘরে অনেকে সরকারেরস অনেক কিছু অনুদান পাচ্ছে এই সব পরিকল্পনা আমাদের আছে তারপরে আবারও ধরো আমার আবার দাবিও রয়েছে যাতে আমরা এই সব ছাগল গরু চাষ কচ্চি আমাদেরকে কিছু সরকার থেকে যেমন কিছু ছাড় দেয় এবং ছাগল গরু কেনার জন্যে কিছু যেমন টাকা দেয় কারণ সকলেরই তো আর চাষ করে তো সংসার চলে নি তাদেরকে এই ছাগল গরুও চাষ করতে হয় সবাই তো আর জমিতে চাষ করতে পারে নি আর সকলেরই তো আর জমি জায়গা নাই তার জন্যই সরকারকে বলা যেমন গরিবের জন্য একটু কিছু ছাড় দেয় এবং সব কিছু যেমন অনুদান পাওয়ার সুযোগ সুবিধা করে দেয় এই সব বলে বললাম আরও যাতে ভালোভাবে আমাদেরকে এই পেশাগুলিকে সহজ করে তুলতে পারে এবং গরিবদেরকে যেমন ভালোভাবে একটু সাহায্য করে এই সব যেমন সরকারের থেকে আসা করছি যেমন আরও যেমন গরিবদের জন্যে কিছু ভালো উন্নতি করে